হ্যাঁ বলুন হ্যাঁ এবার দেখুন আমি কার কাছে করতে চাইছেন বলুন আচ্চা আমি আপনারটা করবেন তো আপনার কাস্ট সার্টিফিকেট তো আচ্ছা ঠিক আছে তাহলে আপনার হচ্ছে আই কার্ড আধার কার্ড জেরক্স আর আপনি যার হচ্ছে যাকে পরিচয়পত্র কিছু দিতে চাইছেন বার্থ সার্টিফিকেটের ঠিক আছে আপনার পরিবারে আর আছে তো কারো কাস্ট সার্টিফিকেট আছে তো এবার যার আছে তার হচ্ছে আধার কার্ড আই কার্ড জেরক্স ঠিক আছে আর হচ্ছে ভোটার লিস্টের একটা জেরক্স যেখানে আপনার নাম আছে হুম আর হচ্ছে খাদ্য সুরক্ষার কার্ড আর পঞ্চায়েত থেকে অ্যাঁ একটা জেরক্স ঠিক আছে পুরো অ্যাড্রেস হয়ে যাবে আর হচ্ছে আপনি পঞ্চায়েতে যাবেন গিয়ে যার কাস্ট সার্টিফিকেট আছে আপনার বংশের তার সাথে আপনার একটা রিলেশান সার্টিফিকেট নিয়ে আসবেন ঠিক আছে এই রিলেশান সার্টিফিকেটটা কিন্ত ওরিজিনাল দিতে হবে হুম হ্যাঁ এই রিলেশান সার্টিফিকেটটা ওরিজিনাল দিতে হবে আর হচ্ছে আপনি পঞ্চায়েতে গিয়ে বলবেন যে আমার একটা স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট দিতে হবে হুম ওটা ওই রিলেশান সার্টিফিকেটের সাথে একটা স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট দিয়ে দেবে

হ্যাঁ এইবার দেখুন আমরা তো এগুলো করি না এবার অনলাইনে আপনি হচ্ছে প্রথমে গিয়ে অ্যাপ্লাই করবেন এই সমস্ত কাগজপত্রগুলো নিয়ে এবার যে অনলাইনে যে হচ্ছে যে কোনো দোকানে গিয়ে আপনি বলবেন যে আমি কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করবো এবার সে হয়তো তার একটা নির্দিষ্ট টাকা নেবে হুম হুম এবার নিয়ে গিয়ে আপনি জমা দেবেন এসে আমার এখানে এসে দফতরে এসে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ রাখছি তাহলে হুম হুম